হ্যালো বলুন হ্যাঁ বলুন কে বলছেন হুম বলুন হ্যাঁ অবশ্যই কেন পারবো না আচ্ছা ডেটটা কবে আচ্ছা ঠিক আছে হুম হুম ঠিক আছে আর কী কী হবে হুম আচ্ছা আমার তো থাকলে হবে না ছেলে আমাদের তো ইয়ে দোকানের ছেলেরা যাবে সব আচ্ছা আমি না হয় আমি একা গেলে তো আর হবে নি আচ্ছা সে না হয় ঠিক হুম সে ঠিক আছে

হ্যাঁ এত করে যখন বলছেন তাহলে নিজে থেকেই করে দেবো আর কি আছে থাকাটা করতে হবে নি খাওয়া দাওয়া হলেই ঠিক আছে থাকাটা আমাদের করেনেবো সকালবেলা উঠে চলে যাব ঠিক আছে আমি আমাদের আরও দুজন দোকানের ছেলে থাকবে তিনজনই একজনে তো আর হবে না আমার দ্বারা তো সব সম্ভব নয় ওরা দুজন আর আমি একজন তিনজন থাকবো তাহলে হ্যাঁ ওই হুম সেটা ঠিক আছে আর আর ওখান থেকে বাইরে বেরিয়ে কোনো ফটোশ্যুটের জায়গায় যাবে না কি ফটোশ্যুট কিছু হবে না কি মানে সে আমরা যেটা ধরতে হবে দিয়ে করতে হবে ঠিক করে নেব সেটা ব্যাপার নয় বললাম আর কি যে বাইরে বাড়ির বাইরে থেকে যাবেন চার দিন যখন যাচ্ছেন ওইসব জায়গাতে আর কোনো ফটোশ্যুট টটোশ্যুট যাবেন কি না জিজ্ঞাস করছি আচ্ছা ঠিক আছে বাজেট ওই দেখে শুনে করে তিরিশ হাজার টাকা দেবেন তিরিশ হাজার ঠিক আছে আপনি যেমন তিন দিন ধরে তিন জন মিলে থেকে আর ভালো করে অ্যালাবামটা তিন দিন একেবারে যেমন খুশি করে আপনি দেখে নেবেন লাস্টের কাজ হ্যাঁ একদম একদম আপনার বাড়িতে অব্দি অ্যালবাম পৌঁছে যাবে কিছু আচ্ছা ঠিক আছে বলছি অ্যাডভান্স কিছু করলে ভালো হতো আচ্ছা ঠিক এই নম্বরে ফোন পে আছে করে দেবেন হুম ঠিক আছে